আমি প্রিয়াঙ্কা দাস আমার মা বাবা ভাই বোন নিয়ে আমাদের ছোট্ট পরিবার আমি যখন ক্লাস নাইনে পড়ি আমার মা বাবা খুব অল্প বয়সেই আমার বিয়ে দিয়ে দেন আমার শ্বশুর বাড়ির পরিবারও খুব ছোট্ট আমার স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে আমার পরিবার ও আমাদের এক ছেলে আছে আমার পড়াশুনোয় খুব ইচ্ছে ছিল কিন্তু আমি করতে পারিনি তাই আমি আমার ছেলের মধ্যে সেই স্বপ্ন আমার স্বপ্ন আমি আমার ছেলের মধ্যে ফুটিয়ে তুলতে চাই তাই ওর পড়াশুনার প্রতি আমি খুবই আগ্রহী এবং ওকে আমি মানুষের মতো মানুষ করতে চাই